আমাদের এলাকাতে কিছু কিছু মানুষ রয়েছে যারা আবর্জনাগুলো রাস্তার মাঝখানে ফেলে দেয় সেই আবর্জনাগুলো থেকে রোগ জীবাণু এসব বাড়তে পারে আবার জন্তু জানোয়াররা সেসব নোংরাগুলো মুখে করে রাস্তার মাঝখানে এনে দেয় বা বাড়ির বাইরে এনে রেখে দেয় তো সেই জন্য আমাদের নিজেদের বাড়ির বাড়ির উঠোন চত্ত্বর বাড়ির বাইরে সেগুলিকে পরিষ্কার করে রাখা দরকার যেন রোগজীবাণুগুলো আমাদের বাড়িতে না ঢুকতে পারে যদি সমাজের প্রত্যেকটা মানুষ সেইসব জায়গাগুলোকে পরিষ্কার করে রাখে নিজেদের ভাগটুকু যদি পরিষ্কার করে নেয় তাহলে আমদের পরিবেশ এতটা অপরিষ্কার হবে না তাই আমি প্রত্যেকটা মানুষকে বলতে চাই নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে রাস্তাঘাটগুলোকে পরিষ্কার রাখা উচিত তাহলে আমরা রোগজীবাণুমুক্ত একটি পরিবেশ গড়ে তুলতে পারব তাছাড়া যদি না হয় রোগজীবাণু আমাদের বাড়ির মধ্যে আসবে সেই রোগ থেকে আমাদের সবার শরীর খারাপ হবে আমাদের বিভিন্ন অসুবিধের সম্মুখীন হতে হবে তাই আমাদের নিজেদেরকেই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা দরকার এবং এই চ্যালেঞ্জ পরিবেশগত চ্যালেঞ্জগুলি থেকেও আমাদের বেরোতে পারব আমরা